পশুদের চারণের জন্য কিছু সবুজস্থ্থল পাওয়া যায় কিন্তু আগেকার দিনের চাইতে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম কারণ মানুষ তাদের বসবাস স্থলের জন্য গাছ মাঠ সব পরিষ্কার করে সেখানে নিবাসস্থল গড়ে তুলছে এবং নানান ধরনের কলকারখানা গড়ে উঠছে যার ফলে জলবায়ুর অবস্থার পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কার কারখানা বর্জ্যপদার্থ নানান প্লাস্টিক পরিবেশের সঙ্গে মিশে পশুদের শারীরিক গঠনের সমস্যা তৈরি করছে প্রাণীদের ওপর এর খারাপ প্রভাব অনেকটাই পড়ছে প্রাণীরা ঠিক মতন তাদের চারণ করতে পারছে না এবং তাদের ঘোরাফেরার জায়গার অসুবিধা হচ্ছে তাদের খাওয়ার অসুবিধা হচ্ছে এর ফলে প্রাণীরা নানান অসুখ বিসুখে ভুগছে এর ফলে প্রাণীদেরও সংখ্যাও আস্তে আস্তে কমে আসছে